আমি কয়েক দিন আগে একটি ফেসওয়াশ কিনেছিলাম সেই ফেসওয়াশটা মুখে মেখেছিলাম খুব ভালো লাগছিলো মুখটা নরম হয়ে গেছিলো এবং মুখটা আমার খুব উজ্জ্বল লাগছিলো